হ্যাঁ ম্যাম আমার একটা জন্মদিনের পার্টি আছে তো কিছু জিনিস লাগবে আর কি বুঝতে পারলেন এখন যেমন বেলুন কেক বেলুন কেক স্প্রে এই জিনিসগুলো কি আপনার শপে কি অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা ওকে আর স্প্রেগুলোর কি দাম আছে ম্যাম স্প্রেগুলোর স্প্রেগুলোর কীরকম কি দাম আছে আচ্ছা আচ্ছা আর যদি আমি দশ দশটা স্প্রে নিই কিছু ডিসকাউন্ট হবে তো ও ওকে হ্যাঁ আর স্প্রে দশ প্যাকেট স্প্রেটা দশ প্যাকেট মানে দশ পিস আর বেলুন লাগবে আপনার কুড়ি কুড়ি প্যাকেটের মতো লাগবে আর একটা ছুরি আর একটা বিগ সাইজ কেক আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ম্যাম ওইখানে হচ্ছে ওই স্ট্রবেরি ফ্লেভার চেক কেক আছে তো আচ্ছা ওইটা ওইটার প্রাইজ মোটামুটি বড়ো সাইজটার কত পড়তে পারে না আমার বড়ো সাইজ লাগবে পাউন্ড বলতে আমি মোটামুটি বড়ো যাতে হয় যাতে হাইটটা অনেক চার পাঁচ থাকে এরকম বড়ো চাই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু দেরি করে যাচ্ছি ঠিক আছে ঘন্টা দেড়েক পর আপনার শপে যাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে না না আপনাকে কষ্ট করতে হবে না আমি নিয়ে চলে আসবো

ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ